হ্যাঁ হ্যালো বলুন হ্যাঁ বলুন আচ্ছা আচ্ছা হ্যাঁ তো আপনার একটু প্রবলেমটা বলুন আমাকে

আচ্ছা আচ্ছা আচ্ছা আপনার বয়স কতো এখন বাইশ প্লাসে আপনার একশো দুই কেজি ওজন ভেরি ক্রিটিক্যাল কন্ডিশান আচ্ছা আপনি কি ব্লাড টেস্ট অ্যান্ড লিপিড প্রোফাইল টেস্ট করেছেন অবশ্যই কারণ আপনি আমি যতক্ষণ না জানতে পারবো যে আপনার ফ্যাটিনেসের কারণটা কী বা ওবেসিটি বা মেদতার কারণটা কী ততক্ষণ তো আমি আপনাকে ঠিকমতো কন্সাল্ট করতে পারবো না না তো আপনি চেষ্টা করুন আপনার ব্লাড এটা কী কী বলে ব্লাড গয়ে ব্লাড গ্রুপটা কী অ্যাকচুয়ালি সরি এ পজেটিভ হুম আচ্ছা আপনি যে আপনি কিছু মানে আপনি যদি টেস্টটা করে রাখেন আমার মনে হয় আপনি টেস্টটা করেছেন একবার দেখুন যদি বা কিছুটা কি সেই সময় হ্যাঁ অবশ্যই অবে সেই সমায় আপনার বয়স কতো ছিলো মানে ওজন কতো ছিলো ও আচ্ছা আচ্ছা আচ্ছা আচ্ছা ও আচ্ছা তো এখ তো সে সময় আপনার ওই লেবেলটায় কী ছিলো ফ্যাটের প্রোফাইলে হিমোগ্লোবিনের পরিমাণটা কী রকম ছিলো আপনার শরীরে বারো তেরো আচ্ছা বারো তেরো যথেষ্ট কমই বলা যায় হ্যাঁ তা ঠিক বলে না অবশ্য আচ্ছা ঠিক আছে অসুবিধা নেই আর আপনার আর আপনার এটা কতো কী রকম ছিলো প্লেটলেট কাউন্টিং বা আরবিসি কাউন্টিংটা কী রকম ছিলো আচ্ছা আচ্ছা ঠিক আছে এবার এটা বলুন যে প্রোফাইলে আপনার সেল সেলের মধ্যে ফ্যাট পারসেন্টেজ কতো কী রকম ডিপোজিটে ডিপজিশান হয়েছিলো আর পারসেনটেজটা কী রকম অবশ্য আপনার একশো দশ কেজি বললেন দুই কেজি ওজন বললেন অবশ্যই অনেকটাই বেশি আছে কিন্তু পার্সেন্টটাও যদি একটু আন্দাজে বলতে পারেন এবং আপনি তো বললেন দু এক মাস পর করেছেন সেভেনটি পার্সেন্ট সিক্সটি পার্সেন্ট এইটি পার্সেন্ট এরকম কোনো কী রকম আপনার এ আচ্ছা আমি আপনি যেহেতু এক মানে হ্যাঁ হিস্ট্রি এফি ফ্ল্যাট প্রোফাইলের হিস্ট্রিটা বলছেন সো আপনি আমি বলবো আপনাকে সাজেস্ট করবো আমি যে আপনি ইতিমধ্যেই একটা আর একবার টেস্টটা করে নিন আর এটা টেস্টটা করার আগে আমি আপনাকে কিছু কিছু জিনিস বলে দিই যেগুলি আপনি এই তো আপনি নিয়ন্ত্রণ করতে পারেন আপনার বডি ওয়েটটাকে বা হেল্প করতে পারেন আপনি এখন রীতিমতো একটু সকালে উঠে এই খালি পেটে ইয়ে খাবেন মে মেথি জল খেতে পারেন হুম সারা রাত ধরে রাত ধরে একটু রে ভিজিয়ে রেখে দেবেন সকালবেলা উঠে খেয়ে নিয়ে একটু এক ঘন্টা মতো মিনিমাম মিনিমাম তিরিশ মিনিট বাট ভালো হয় এক ঘন্টা এটা কা শরীরের মধ্যে অনেক কাজ করে একটু একটু এক্সারসাইজ তারপরে মেডিটেশান করে তারপর একটু ব্রেকফাস্ট ওই সাতটা আটটা নাগাদ ব্রেকফাস্টে সামান্য ক্রিম ক্র্যাকার বিস্কিট অ্যান্ড বা একটা টোস্ট বা টোস্টও ঠিক না স্যান্ডউইচ খেয়ে তারপরে আপনি আপনার দুই আপনার আপনার মানে আপ তো অফিস অফিস ওয়ার্কার হুম তো অফিসের কাজ বাজ করে লা লাঞ্চে একটু অল্প পরিমাণে ভাত একটা রুটি স্যালাড স্যালাডের সঙ্গে কাস্টার্ড চাইলে আপনি অল্টারনেটিভও রাখতে পারেন একটা নরমাল একটা সবজি ঢুকবে তারপর মাছ বা মাংস এরম কিছু একটা রেখে নরমালভাবে খাওয়া দাওয়া করবেন বিকেলবেলা আমি আপনাকে আপাতত এইটা বলছি যাতে আপনি কিছুটা হলেও কন্ট্রোল করতে পারেন আমাকে প্রোফাইলটা যখন আনার পর রেজাল্টটা যখন পাবেন প্রোফাইল ফ্যাট প্রোফাইলের তখন আপনি আমাকে ক্লিনিকে চলে আসুন আমি আপনার সঙ্গে আপনাকে খুব ভালোভাবে বুঝে এ করে দেবো আর কিছু কিছু এ বলছি আপনার পাঁচটার সময়ে একটু টুকিটাকি হালকা করে কিছু স্ন্যাক্স টাইপ খাবেন খুবই হালকা পরিমাণের এবং সাতটা আটটার মধ্যে লাস্ট ডিনার করে দুটো রুটি একটু একটা এক বাউল সবজি স্যালাডটা কিন্তু মাস্ট রাখবেন ঠিক আছে আর যেমন চেষ্টা করবেন যতো তাড়াতাড়ি সম্ভব ডিনারটা করে শুয়ে পড়ার ঘুমিয়ে পড়ার আর কিছু কি এক্সারসাইজ বলছি যেগুলো হয়তো করতে পারেন যেমন ওঠ ওঠ বোস তারপর স্কিপিং স্কোয়াড এ সমস্ত কিছু এক্সারসাইজ আছে মেডিটেশান এইগুলো রীতিমতো করবেন যেখানে যাতে আপনার লিপিডের সেলের ভিতরে থাকা লিপিডগুলো না ব্রেক ডাউন হতে সুবিধে করে আর অবশ্যই কার্বোহাইড্রেটটা পরিমাণটা কম খাবেন আর ফ্যাটটা একটু কম খাবেন তেলেভাজা কোনো বাটার বাটার ঝাল স্পাইসি ফুড আইটেমগুলো একটু একটু বর্জন করার চেষ বাদ দেওয়ার চেষ্টা করবেন এগুলো আপাতত এইগুলো আপাতত কিছু দিন করুন অ্যান্ড তারপরে ফ্যাট প্রোফাইলটা চেক করুন নিয়ে আমার সঙ্গে হুম আপনার কি মিল্ক ইনটলারেন্স আছে হ্যাঁ তাহলে অবশ্যই খেতে পারেন কিন্তু সেটা অবশ্যই স্কিমড মিল্ক হবে মানে যেখানে আপনার বাজারে যে সমস্ত মিল্কগুলো পাওয়া যায় বা আপনি বাপ বাড়িতেও ছাইটাকে সরটাকে বা যে এটা বলেন মাখনটাকে তুলে নিয়ে খেতে পারেন হুম অবশ্যই খেতে পারেন টাইমিং মানে সেটা তো ডিপেন্ড করে আপনার আপনি কতোটা ওজন আপনার আইডিয়াল বডি ওয়েটটা কী রকম হবে আপনি কতোটা ওজন থাকলে আপনি একটা পারফেক্ট মানুষ হয়ে আগের মতো হয়ে যাবেন একটা নরমাল লাইফ লিড করবেন সেটা তো আমি আপনার এক্সামিনেশানের পরেই ডিসিশানটা নিতে পারবো আপনি আপাতত এসব হুম হুম অবশ্যই আমি আপনাকে ঠিকানাটা দিয়ে দেবো আপনি চলে আসবেন অবশ্যই অবশ্যই অবশ্যই ঠিক আছে ঠিক আছে রাখি তাহলে